হ্যাঁ হ্যাঁ মিষ্টির দোকানের থেকে বলছি মৌমিতা সুইটস থেকে আচ্ছা আচ্ছা মিষ্টি দই তো আচ্ছা কত কি টাকা পরবে বলতে দেখুন বাজারমূল্য যেমন যাচ্ছে সেরকমই হয় আমাদের দোকানের জিনিস তো আপনি নিশ্চই জানেন আচ্ছা আচ্ছা না না না আপনি বোধহয় আমাদের দোকান থেকে আগেও কিছু নিয়ে গেছেন আচ্ছা আচ্ছা তো যাই হোক ওই তো আমরা এক কেজিতে একশো কুড়ি টাকা করেই নিচ্ছি এখন তো দেখেশুনে করে দেবো আপনি আসবেন তো অর্ডার দিতে গেলে আপনাকে কিছু দিয়ে যেতে হবে আগে কারণ এত টাকার জিনিস বুঝতেই তো পারছেন এখন বাজারের যা জিনিসের দ্রব্যমূল্য যা বেড়েছে দইটা কিভাবে করেন বলতে কি বলবো দেখুন আমাদের দই তো আপনি জানেন কতটা প্রসিদ্ধ বাজারে তো আমরা কোনোরকম কেমিকেল কিছু মেশাই না যেভাবে তৈরি হয় ঠিক সেভাবেই ওই তো আমাদের দোকানের কর্মচারীরা তো আমাদের তো সব ঘরোয়া ঘরোয়া ব্যাপারে তাই তো আমাদের দোকানের এত নাম আমরা ঘরোয়া পদ্ধতিতেই সবকিছু করে থাকি ওই তো প্রথমে আমরা দইয়ের একটু রেখে দিই তারপরে কড়াইতে দুধ ফোটাই আমাদের পুরো একদম খাঁটি মানে গরুর দুধ আমরা আমাদের আমরা বাড়িতেই গরু চাষ করি সেখান থেকেই নিয়েছি তো সেই দুধ গরম করে তাতে ভালো করে লাল লাল করে গরম করি তারপরে আমরা সেটাতে একটু চিনি দিই আর সেটা এবারে নামিয়ে একটা মাটির পাত্রে আমরা চট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই বা ফ্রিজে পরে ঢোকাই এরকমই আর কি কি বলব বলুন না এই আর কি হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই কত কত পিস লাগবে এত কিন্তু ব্যাপারটা হচ্ছে অনুষ্ঠানটা কবে আপনাদের দশ দিনের মধ্যে আচ্ছা আচ্ছা আমরা দেখছি তবে আপনি আচ্ছা আচ্ছা তো কোথায় বাড়িটা আপনার কোথায় ও রবীন্দ্রপল্লি বাড়ি আচ্ছা তাহলে তো আপনি একবার দোকানে এসে দেখা করে গেলে ভালো আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের আসলে কিছু অগ্রিম দিয়ে যেতে হবে এত টাকার অর্ডার মানে বুঝতেই পারছেন তো আমাকে আগে থেকে জিনিসপত্র কেনাকাটা করতে হবে তো তাই আর কি আপনি যদি আগে একটু দেখা করে যেতেন তাহলে খুব ভালো হতো আর কি তা আপনি আসুন দোকানে ঠিক আছে দাদা রেখে দিলাম ঠিক আছে ওকে